আমি দুর্গাপুর থেকে বর্ধমান কার্জন গেট যাবো এবং কার্জন গেট থেকে আমরা সর্বমঙ্গলা মন্দির যাবো যদি আপনি সঠিক টাইম মতো আসতে পারেন হ্যাঁ আমার দুর্গাপুর থেকে বর্ধমান যাবো এবং কত কি টাইম লাগবে কতটা টাইম লাগবে এবং আপনার যে বর্ধমান কার্জন গেটে আমাকে নামিয়ে দিয়ে ওইখান থেকে যদি টোটো বা রিক্সা কোনো রকম যদি আমি পাই সেটাও একটু কাইন্ডলি বলবেন আর যদি না পাওয়া যায় তাহলে আপনারই ওই ওলা বা ট্যাস্কি থেকে আমাকে ওই সর্বমঙ্গলা মন্দিরে নিয়ে যাওয়ার জন্য যে অতিরিক্ত ভাড়া লাগে সেটি আমি আপনাকে পে করা হবে এবং আমাকে টোটাল ঘোরা আসার সময় যে টাইম লাগবে সেই টাইম মতো আমাকে পৌঁছে দিবেন এবং দুর্গাপুর বর্ধমান থেকে দুর্গাপুর যাওয়ার যে টাইম আপনি কারেন্ট ওইটা আমাকে একটু জানাবেন ঠিক আছে